আমরা বাঙালি তাই আমি সাধারণত লাঞ্চের জন্য ডাল ভাত বিভিন্ন রকম সবজি তরকারি কিছু ভাজা যেমন এখন শীতকাল তাই বেগুন ভাজা বিভিন্ন রকম শাগ ভাজা ইত্যাদি রানা করি বিভিন্ন রকম সবজি যেমন ফুলকপির তরকারি বাঁধাকপির তরকারি সিম আলু বেগুন মটরশুঁটি মুলো এসব দিয়ে একটা তরকারি কোনো দিন কুমড়া পুঁই শাক তার সঙ্গে ছোলা ভেজা এই সব দিয়েও রান্না করে থাকি এছাড়া সপ্তাহে এক দিন মাংস এবং ডিমও রান্না করে থাকি আবার রাতে ডিনারের জন্য কোনো দিন লুচি আলুর দম কোনো দিন রুটি ফুলকপি অথবা বাঁধাকপির তরকারি এরকম রান্না করি আবার কোনো দিন মটরশুঁটির কচুরি এবং আলু মটরের তরকারি ইত্যাদি বানাই আবার কোনো কোনো দিন লাঞ্চে রাইস এবং তার সঙ্গে মটর পনির তরকারি রান্না করি এখন তো শীতকাল তাই এই শীতকালে পিঠে খেতে খুব ভালো লাগে তাই মাঝে মধ্যে ডিনারের জন্য বিভিন্ন রকম পিঠেও বানাই এইভাবে আমি প্রতিদিন নিত্য নতুন রান্না করে থাকি